জামাইষষ্ঠী উপলক্ষ্যে বাড়িতে অনেকরকম রান্না করেছি কিন্তু আমার জামাই হচ্ছে বাইরের খাবার খেতে পছন্দ করে সেই জন্য আমি একটা খাবারের অর্ডার দিয়েছিলাম কিন্তু বাড়িতে একজন অসুস্থ হওয়ায় কারণে আমাকে খাবারটি ক্যান্সেল করতে হয় আমি সেই কারণে তাদেরকে জানাচ্ছিলাম যে আমার এই অসুবিধার জন্য টাকাটির খুব প্রয়োজন মেয়ের পেটিএমে যেন টাকাটা ফেরত পাঠিয়ে দেওয়া হয় এই জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমার আমার সুবিধা অসুবিধা হলে আমি সেই সময়ে খাবারটা আবার অর্ডার করব সুবিধামতো আমি অর্ডারটা নিয়ে নিতে পারব এই বলে আমি এখন অসুবিধাটাকে সুবিধা করার জন্য সংক্রান্ত করছি